হ্যাঁ বলছিলাম যে ফুল নেওয়ার ছিলো আপনার কাছ থেকে কিছু পুজোর জন্য ওই বাড়িতে একটু পুজো করবো পুজো করার জন্য মানে ঘরের নতুন ঘর করেছি তো তো সেই জন্যে পুজো আছে একটু না ফুল এমনি ঘর সাজানোর জন্যে রজনীগন্ধা সূর্যমুখী ওইগুলো লাগত একটু ঘর আর ঘর সাজানোর জন্য হ্যাঁ আর হ্যাঁ গাঁদা ফুলটাও দিয়ে দেবেন ভালো হবে তাহলে আর সূর্যমুখীটা একটু দিলে ভালো হতো আর পুজোর জন্য নীলকন্ঠ হ্যাঁ জবা এইগুলো তারপর নয়নতারা এইগুলোই দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ ওইগুলো দেবেন আর দুর্বা ঘাস বেলপাতা এইগুলো দিতে ভুলবেন না যেন হুম একটু পুজোর মতো দিয়ে দেবেন আপনি কিরকম লাগবে ওটা তো আপনার তো জানা থাকবে যে কিরকম লাগে পুজোতে আর কি আচ্ছা হ্যাঁ সেসব নিয়ে আপনি চিন্তা করবেন না ওইগুলো দিয়ে দেবো আপনাকে তা কিরকম রেট আছে আপনার আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ফুলগুলোর দামগুলো সব একসঙ্গে মিলিয়ে বলে দিন আমাকে তাহলে আমি একবার দেখে নিতাম যে আমার ইয়ের মধ্যে পড়ছে কি না হ্যাঁ গোল গোলাপ আচ্ছা ওই যে ওই তিনশোরটাই ধরুন আপনি তিনশো যেটা আছে ওইটাই ধরবেন না না পাঁচশো গ্রাম মতো দিলেই হবে এক কেজি লাগবে না হ্যাঁ ওইটা না হয় এক কেজি দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কালকে আছে আগামীকাল তো আপনাকে সকালের মধ্যে কিন্তু ডেলিভারিটা দিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ একদম আর বলছিলাম যে কিছু অ্যাডভান্স করতে হবে না কি আপনাকে আচ্ছা ঠিক আছে তাহলে কত টাকা আচ্ছা ঠিক আছে তাহলে আমি পাঁচশো টাকা আপনার এটাতে ফোন পে আছে তো আমি ওইটাতে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ